বাঁকুড়া জেলার স্থানীয় কিছু কিংবদন্তী যা বাঁকুড়া জেলার পরিচিত বা চল হয়ে আসছে এই গল্প বা কিংবদন্তী জেলার ইতিহাস বা সংস্কৃতি ঐতিহ্য সম্পর্কে প্রকাশ করে কোনও কোনও রহস্যময় স্থান যেমন আকর্ষণীয় গল্প আছে তার মধ্যে মুকুটমণিপুর একটা দর্শনীয় স্থান বাঁকুড়া জেলার আছে শুশুনিয়া পাহাড় যে পাহাড় আঠেরোশো ফুট উঁচু এই পাহাড়ের থেকে জল আসছে একটা সিংহর মুখ দিয়ে কোথা থেকে আসছে এখনও যা কেউ কোনোদিন বলতে পারে নি এবং রামকৃষ্ণ সারদা দেবীর জন্ম হয়েছিলো জয়রামবাটীতে এই বাঁকুড়াতেই অবস্থিত আমরা শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ওখানে চৌত্রিশ বছর ছিলো সারদা দেবীর সংস্পর্শে সেই অন্যতম এস্থান বাঁকুড়াতে টেরাকোটার বিভিন্ন শিল্প পোড়ামাটির শিল্প এখানে বিরাজমান আছে বিভিন্ন ধরনের পাহাড় এবং

দেখার মতো বিশেষ জায়গা এখানে দশ্যনীয় এস্থানগুলি গল্প কিংবদন্তী সাংস্কৃতিক তাৎপর্যপূর্ণ ইতিহাস যেটা দেখে ভোলার ভোলা যায় না যা আমাদের বাঁকুড়া জেলার একটা ইতিহাস